এই ক্ষুদ্র জীবনের পরিসরে অনেক পুস্তক অধ্যয়ন করার সুযোগ পেয়েছি সেগুলোর অধিকাংশই পাঠ্যসূচির মধ্যে পড়ে এছারাও যে সমস্ত অতিরিক্ত বই পড়ার সুযোগ পেয়েছি বা পড়ার চেষ্টা করেছি সেগুলো থেকে যতটা না নিজের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে তার তুলনায় আমি আমাদের পৃথিবীতে প্রায় সবচেয়ে বিক্রিত বই সবচেয়ে বেশি বিক্রিত বই কমিউনিটি ষ্টার পড়ার সুযোগ পেয়েছি এবং সেই বই অধ্যয়নের পড়ে আমার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত চিন্তার প্রবাহ তৈরি হয়েছে যে চিন্তা প্রবাহের বাস্তব রূপায়নের জন্য আমি নিজেকে বর্তমান সমাজব্যবস্থা পরিবর্তনের জন্য সমাজ পরিবর্তন সমাজ বিপ্লবের জন্য নিজেকে সেই সমাজ বিপ্লবের একজন কর্মী হিসাবে উৎসাহিত করাই শুধু নয় প্রায় উৎসর্গীকৃত করতে পারবো বলে মনে হয় এবং আগামী দিনে এই কাজটা সফল হলে আমি আমার এই ছোট্ট ক্ষুদ্র পরিসরের জীবন জীবনের অধ্যয়নের যে দিকটা অধ্যয়নের যে প্রভাব মানুষের জীবনে এটা সার্থক বলে সেদিন হয়তো আমি মনে করতে পারবো